হ্যাঁ আমি রিমি বলছিলাম যোগেশ গঞ্জ থেকে আপনি উকিল বাবু বলছেন তো হ্যাঁ বলছিলাম আমি না একটা বড়ো সমস্যায় পড়ে গেছি আমাদের এখানে আমাদের এখানে একটা জায়গা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে তো জায়গাটা আমাদেরই কিন্তু আমার জেঠুরা সেই জায়গাটা নিয়ে দখল করে আছে যখনই কিছু বলতে যাচ্ছি তারা আমাকে আইনি অনেক কাগজপত্র দেখাচ্ছে হ্যাঁ আমি আপনার নাম্বারটাও জোগাড় করলাম আমি আপনার সাথে ওই জন্য যোগাযোগ করলাম কোনো কী উপায় আছে

হ্যাঁ আমাদেরও কাগজপত্র আছে হ্যাঁ আমাদেরও কাছেও কিছু কাগজ আছে কিন্তু তারা আমাদেরকে আমাদের কাগজগুলো ভুল দেখাচ্ছে আমি বুঝতে পাচ্ছি কিন্তু উকিলবাবু আপনার ফিস কিরকম কী আছে

ও আচ্ছা বুঝতে পাচ্ছেন আমি আর আমার মা শুধু থাকি যদি একটু কম সমেঢ় মদ্যে হয়ে যেত তাহলে খুব ভালো হত আর কি

আচ্ছা আপনি অফিসে থাকেন কতক্ষণ যে কখন থাকেন বলুন না আমি শনিবার রবিবার করবো না আমি কালকের মধ্যেই যাচ্ছি কারণ দেখুন আমাদের ওই কেসটার জন্য আমাদের অনেক কিছু আর কি আটকে আছে আমি দেরি করতে চাইছি না আর কি আচ্ছা আমি তাহলে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ যাই আপনার কাছে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে